যেমন দেখা যাচ্ছে মানে এখন এতোই মানে রাজনীতি নিয়ে ব্যস্ত মানুষ যো তো সাধারণ মানুষ দেখা যায় কোনো ভালো তার ভালো যোগ্যতা আছে সে যেমন শিল্প হতে পারে তো সেখানে তাকে সেই রকমভাবে কোনো সন্মান বা কোনো রকমভাবে কাজ বাজ এরকম কিছু পাচ্ছে না আর শিল্পীদের ক্ষেত্রে সেম হচ্ছে তো সে শিল্পীরাও অনেক সময় দেখা যায় তারাও রাজনীতি হয়ে যাচ্ছে বা তাদেরকে ভালো শিল্পী যারা তাদের দেখা যায় টাকা পয়সার একটু সমস্যা থাক থাকলে তাদেরকে কেউ চেনে না সেইভাবে কোনো সন্মান করে না বা সেইমতো কোনো কাজের সুযোগও পায় না এটাই হচ্ছে আর কী আর টাকা পয়সা যাদের আছে দেখা যাচ্ছে তারাই একমাত্র ভালো জায়গায় পৌঁছাতে পারছে আর যারা গরীব তারা ভালো শিল্প থেকেও মানে ভালো কিছু করতে পারছে না শিল্পীদের ক্ষেত্রেও সেম ওই এইভাবেই আর কি চলছে মানুষের